ভারতের পরিবহণ ব্যবস্থার কথা যদি বলতেই হয় তাহলে প্রথমেই বলতে হয় যে ভারতীয় যে রেলপথ সেই রেলপথের সুবিধা কিন্তু বেশ ভালো ব্রিটিশরা আসার পর থেকে রেলপথের সুযোগ সুবিধা কিন্তু খুব সহজে মানুষ পরিবহনে করতে পারে এছাড়া ধরো যে বাসপথ বা অন্যান্য যে পথগুলি রয়েছে পরিবহনের জন্য তা কিন্তু অতটা হলেও সুবিধা না যতটা রেলপথ সুবিধা রেলপথে আপনি বিভিন্ন জায়গায় খুব কম খরচে কিন্তু পৌঁছে যাবেন এবং সবসময়েই টিকিট কাটার একটি ব্যাপার রয়েছে এতে মানুষদের যে কোনও পরিস্থিতিতেই এক জায়গা থেকে অপর জায়গা যেতে কিন্তু খুব সুবিধা হয় খুব সাধারণ মানুষ কিন্তু খুব সাধারণ অর্থ ব্যয় করেই এক জায়গা থেকে অপর জায়গায় কিন্তু পৌঁছে যায় সড়কপথ সড়কপথের তুলনায় রেলপথের চাহিদাটাও কিন্তু মানুষের কাছে বেশি এখানের মানুষ অবশ্যই সড়কপথে বাস ট্রামে যাতায়াত করে কিন্তু তার তুলনায় আমার মনে হয় যে রেলপথটা বেশি সুবিধাজনক এবং এবং ভালোও বলা যাবে